হ্যাঁ এমন কিছু বিষয় রয়েছে যেটা আমি লিখতে চাই কিন্তু সেটা নিয়ে আমি সন্দেহপ্রবণ আমি ভাবি যে আমি রাজনীতি নিয়ে কিছু লিখতে চাই কিন্তু সেটা নিয়ে আমি ভাবি যে এটা নিয়ে কি লেখা ঠিক হবে এ সেই জন্য আমি লিখিনি তো কারণ অণ এখানে অনেকেই অনেকরকম মানুষ রয়েছে অনেক অনেক তারা হয়তো ভাববে যে তাদেরকে ছোট করার জন্য বা কোনও কারণের জন্য লিখছি তো আমি চাই না যে সেরকম কেউ কিছু ভাবুক সেই জন্য আমি লিখতে চাই না কারণ এখানে রাজনীতি মানে তো দুটা দল রয়েছে সেই জন্য আমি এটা নিয়ে সংবেদনশীল রয়েছি যা আমি ভারতে নি নিষিদ্ধ বলে মনে করি কারণ আমি মনে করি যে এটা নিয়ে কোনও কিছু লেখা লেখা উচিত নয় ওই কারণ এটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমার মনে হয় অয় যে কেউ যেন কিছু না লেখে এটা না লেখাই আমার মনে হয় ভালো তাই জন্য আমি এটাকে নিষিদ্ধ বলেই মনে করি ই এটা নিয়ে কোনোরকম কিছু লেখা না লেখাই ভালো তাই জন্যই আমি এটা নিষিদ্ধ বলে মনে করেছি